কেন বলুন আমাদের তো টাইমের মধ্যে তো পৌঁছাতে হবে না এবার আমাদের টাইমের মধ্যে না পৌঁছাতে পারলে তো আমাদের এ বাদ দিয়ে দেবে রাস্তা বাজে হলে সেটা তো আমার কিছু করার নেই এবার আমাকে তো টাইমের মধ্যে তো পৌঁছাতেই হবে না পৌঁছালে আমাকে তো পুরো সাসপেন্ড করে দেবে এবার রাস্তার জন্য আপনারা রাস্তার কমপ্লেন করুন আমাকে বলে কী হবে আর যে ক্ষেত্র আমার কিছু করার নেই কারণ আমাকে টাইম বেঁধে দিয়েছে সেই টাইমের মধ্যে আমাকে ওখানে পৌঁছাতে হবে না পৌঁছাতে পারলে আমাকে পুরো সাসপেন্ড করে দেবে আপনি বলুন আমি কী করবো